হ্যাঁ আমি আরাম করা বা ধ্যান করার উপায় হিসেবে তারা গোনা ব্যবহার করেছি তার কারণ আমার স্পন্ডেলাইটিস তাই আমাকে ঘাড়ের ব্যায়াম করতে হয় ঘাড়ের ব্যায়াম করা মানেই আমাকে ওপর দিকে মাথাটি ঘুরাতে হয় ঘাড়টিকে ঘোরাতে হয় তার ফলে আমাকে ওপর দিকে তাকিয়ে থাকতে হয় এবং আমি যখন ধ্যান করি আরাম কেদারায় বা কখনও আরাম কেদারায় যখন বসি তখন ওপরের দিকে তাকিয়ে থাকতে হয় তখন আমি তারা গুনে থাকি এছাড়াও যখন ঘাড়ের ব্যায়াম করি বা এমনি ব্যায়াম করি প্রাণায়াম করি তখনও আমাকে ঘাড় ঘোরাতে হয় ঘাড় ঘোরানোর ফলে আমাকে ওপর দিকে বেশ কিছুক্ষণ তাকিয়ে থাকতে হয় নিঃশ্বাস প্রশ্বাস বন্ধ করে এইভাবে আমি তারা গোনার কাজটি করে থাকি